আমার এলাকার লোকেরা যেসব জায়গা ভ্রমণ করতে বেশি ভালোবাসে সে সেই সেরকম হলো হলো পাহাড় সমুদ্র এই সব জায়গায় বেশি ভ্রমণ করতে ভালো লাগে এমনকি আমি পাহাড় এবং সমুদ্র দুটোকেই ভালোবাসি যেমন সমুদ্রে সমুদ্রে যে ঢেউ রয়েছে সেখানে স্নান করতে ঘুরতে সেখানে পাড়ে বসে সমুদ্রের যে দৃশ্য দেখতে খুব ভালো লাগে এছাড়া সমুদ্রে চান করতেও খুব ভালো লাগে সমুদ্রের ধারে ছোটো ছোটো শঙ্খ পাওয়া যায় এমনকি একটু এগিয়ে গেলেও সমুদ্রের পাড়েতে ছোটো ছোটো কাঁকড়া গর্তের মধ্যে কী সুন্দর ঢোকে আবার বারও হয়ে আসে এছাড়া পাহাড় পাহাড় হলো অপূর্ব সুন্দে সৌন্দর্যের যেখানে সরু রাস্তা তারপর সাইডে সারি সারি গাছ তারপর যেই পাহাড়ের উপরে বরফের যে আস্তরণ পড়ে থাকে সেগুলো দেখতে ভালোই লাগে এছাড়া যেরকম টাইগার হিল সেখানে যে সকালবেলা সূর্যকে উঠতে দেখতে পাওয়া যায় ভোরবেলা সেটা অপরূপ সুন্দর লাগে এর জন্য আমার পাহাড় ও সমুদ্র দুটোকেই ভালো লাগে এবং আমি মনে করি আমার আশেপাশে যারা রয়েছে তারা সেই সব জায়গাকেও খুব ভালোবাসবে কারণ মা প্রত্যেকটা মানুষের কাছে পাহাড় ও সমুদ্র দুটোই দুটোই সৌন্দর্য একই রকম তাই পাহাড় ও সমুদ্র এই জায়গাগুলো বেশ ভালোবাসি ভালো লাগে দেখতে